আমাদের এখানে পরিবহন বলতে বাস লোকাল আমরা যখন কোথাও যাই মইেনলি বাসটাই ইউস করি আর বাজার করতে টোটো আসে ভ্যান আসে তো এইগুলোই আছে আর দূরে জার্নি করা বলতে আমাদের ট্রেন আকাশপথে জার্নি করা বলতে আমাদের প্লেন জলপথের জার্নি করার বলতে আমাদের জাহাজ জলপথে আমি যাই নি কোনো দিন আমি জলপথের ব্যাপারটা জানি নি না আর অত বেশি টাকাও নেই যে আমি কোনো দিন প্লেনে করে কোথাও যাবো তো আমরা মধ্যবিত্ব লোক আমরা কোথাও ঘুরতে যওয়ার জন্য বাস আর ট্রেনটাই ব্যবহার করি এই বাস ট্রেনের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ট্রেনের জার্নি কারণ খুব কম পয়সায় আরামদায়কভাবে জার্নি করা যায় তো আমি যখন কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করি ট্রেনের টিকিট কাটার চিন্তা ভাবনা করি এবং খুব কম পয়সায় আমি অনেক দূর জার্নি করতে পারি আর আমাদের এখানেও উন্নতি বলতে কথা আমি বলবো রাস্তাঘাটের উন্নতি করতে তা বর্ষা আসলেই রাস্তাঘাটের যে অবস্থা হয় তাতে অ্যাকসিডেন্টের সংখ্যা বেড়িয়ে দেয় সেই জন্যই আগে রাস্তা ঠিক করা উচিত তারপর পরিবহন ব্যবস্থা ঠিক করা উচিত যেরকম একটু বাসের সংখ্যা বাড়ানো লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো এইগুলো একটু বেশি করলেই আমাদের অনেক উপকার হয় তো আমার সরকারের কাছে এই নিয়েই আবেদন থাকলো